পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেবা রাজ্য ও কেন্দ্র সরকার দ্বারা চালিত একটি সর্বজনীন স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে ভারতের সংবিধানে প্রতিটি রাজ্যকে পুষ্টিতর এবং জনগণ জনগণের জীবনযাত্রা মান বৃদ্ধি এবং জনস্বাস্থ্যের উন্নতির পদ প্রা প্রাথমিক কর্তব্যগুলির মধ্যে রাখে পশ্চিম পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা রূপান্তরিত এক একটি গদ্যের মতো রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য সেবা যা স্বাস্থ্য ব্যবস্থা জাতীয় গ্রামীণ ব্যবস্থার মিশন হাত ধরে হাত ধরে স্বাস্থ্য ক্ষেত্রে পুনর্বীকরণ এ পথে হাঁটা শুরু করে আজও গ্রা আজও রাজ্যবাসীর বিশ্বাস আবারও অর্জন করেছে এই বিষয়ে তিনটি লক্ষ্যই স্থির করা হয়েছে মানুষের ক্ষমতা এবং আওতার মধ্যে এক উচ্চ মানের দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেওয়া প্রাথমিক প্রান্তিক এবং দরিদ্র মানুষ মা ও শিশু মানুষ শিশু এবং বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য স্বাস্থ্যকে বিষয় গুরুত্বের আওতার আনা পরিকাঠামোগত উন্নত এবং স্বাস্থ্য পরিষেবা গুণগত মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর নিরেক্ষে অন্যতম পদগুলি হলো রাজ্য রাজ্য রাজ্য জুড়ে আটত্রিশটি মাল্টিস্পেশাল হসপিটাল চালু হয়েছে নবজাতক শিশু নবজাতক শিশু চিকিৎসার জন্য এস এস এন সি ইউ টি ই ছটি থেকে বেডে ছেষট্টিটি শয্যা ছেষট্টিটি শয্যা সংখ্যা তিনশ তিনশো সাতটি রাজ্যে মোট আটত্রিশটি ক্রিটিকাল কেয়ার ইউনিট পরিষেবা কাজ এগিয়ে চলেছে রাজ্যে এই মুহুর্তে বারোটি ই সরকারি মেডিকেল কলেজ এবং পাঁচটি নতুন সরকারি মেডিকেল কলেজ সংযোজিত হয়েছে কোচবিহার রায়গঞ্জ রায়পুর এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানও হয়েছে এর ফলে মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এ কলেজের আসনের সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়ে তেরোশো পাঁচ থেকে এ সাতাশ সাতাশশো পঞ্চাশ রয়েছে